আমার অনেক সেলাই বই আছে এবং ইউটিউবেও আমার একটি চ্যানেল আছে এবং বিভিন্ন সমাজের মাধ্যমে এবং বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে আমাদের যে সেলাই শেখানো হয় সেখানেও আমি শিখতে যেতাম আমি ইউটিউব দেখে অনেক কিছুই সেলাই শিখেছি এবং বিভিন্ন কুরুশ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস পত্র বানানোও আমি শিখেছি আসন বানানো জানি এবং বিভিন্ন সেলাই চুড়িদার ব্লাউজ আরও অনেক কিছুই বানাতে জানি আমি তাদের কাছ থেকে অনেক কিছুই শিখেছি এবং আমাকে ইউটিউব অনেক সাহায্য করেছে সেলাই এবং বোনার কাজে আমার সবথেকে বেশি ভাল লাগে বোনাইয়ের কাজটা এবং সবথেকে বেশি আমি ব্যবহার করি কুরুশ কুরুশের সাহায্যে আমি বিভিন্ন ধরনের জিনিস বানাই যেমন দরজাতে লাগানোর জন্য এবং পুজোর থালা সাজানোর উপরে যে বানাই সেটা আমি বানিয়ে থাকি